আমার প্রিয় শিল্পী সলিল চৌধুরী প্রবীণ এবং নবীন দুই প্রজন্মের এক প্রতিষ্ঠান হলেন সলিল চৌধুরী তিনি অনেক রকমের গান গেয়েছেন তার গানের বিবিধতা আছে অনেক ওনার গানের মধ্যে একটা সুন্দর মাধুর্য আছে সঙ্গীত নিয়ে উনি অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন উনি আমার কাছে ঈশ্বর আনি আমি ওনাকে খুব সন্মান করি